পাখি নিয়ে সাজেশান বলতে পাখি আমার পাখি খুব ভালো লাগে তো আমি পাখিদেরকে খুব পছন্দ করি তো পাখিদেরকে যখন বাগান কিংবা ছাদে আমি খাবার দিই সকালবেলা আমি রোজই করি এটা এটা আমার ভালো লাগে আমি প্রত্যেকদিন সকালবেলা করে উঠে ছাদে কিছু বিস্কিটের টুকরো কিংবা মুড়ির টুকরো ফেলে দিলে তারা খাবার খেতে চলে আসে জল মুড়ি এটা ওটা দেওয়ার পরে তারা আসে আসতে সেইখানে অনেক পাখি আসে কিন্তু খুবই ভালো লাগে তারপরে বা আসার পরে খেয়ে দিয়ে ওরা চলে যায় যাওয়ার পরে আরও অনেকে আমাদের বাড়ির পাশে যাদের অনেক বড়ো বড়ো বাগান আছে ছাদ আছে গাছপালা আছে তাদেরকে আমি বলি যে তোমরা যদি পাখি এ করতে চাও তোমরা এরকম একটা করবে এরকমটা করবে দেখবে প্রত্যেকদিন অনেক অনেক পাখি আসবে অনেক অনেক সুন্দর সুন্দর রঙিন রঙিন দেখতে ভালো ভালো দেখতে পাখিরা আসবে তারা খাবে ঝামেলা করবে কিচিরমিচির কিচিরমিচি করবে দেখবে খুব ভালো লাগবে তা তারা ওটা বিশ্বাস করতো না আমি বলছিলাম তখন আমি বলেছিলাম যে একদিন ট্রাই তো করে দেখো বিশ্বাস করো আর না করো তুমি তো করে দেখতে পারো ট্রাই তো করো তখন আমি তারা আমার কথা শুনল শুনে একদিন হঠাৎ দেখে উঠোনে আমি ছাদে উঠে তাদের উঠোনের দিকে তাকিয়েছি দেখি অনেক মুড়ি মানে বিস্কিটের গুঁড়ো মুড়ি অনেক কিছু ফেলা আছে তখন দেখি যে অনেক পাখিও এসেছিলো আমার ছাদেও এসেছিলো অনেক পাখি এসেছিলো সেদিন যেন তাদের উঠোনে মনে হচ্ছিলো পাখি তারা চাষ করেছে এমন একটা বিষয় পাখি কত পাখি কী সুন্দর লাগছিলো উঠোনটা পুরো ভর্তি হয়েছিলো পাখিটা একদমই তখনই পাখি দেখে আগে করছিলাম এবার বলার পরে আর কিছু এ করেনি তারপর পাখিগুলো যখন উড়ে উড়ে চলে যাচ্ছিলো তখন তো আরোই সুন্দর লাগছিলো কারণ ওরা প্রত্যেকদিন ওরকম খেতে আসে খেয়ে দে আবার উড়ে উড়ে চলে যায় তো ওরকমই পাখিগুলো দেখতে খুবই সুন্দর থাকে ছোটো বড়ো সবাই মিলেমিশে থাকে ওরা কী সুন্দর সবাই এক ঝাঁক ঝাঁক উড়ে আসে উড়ে উড়ে এসে তখন এ করে উড়ে উড়ে আসে উড়ে উড়ে যায় চলে যায় কিচিরমিচির করে কী সুন্দর সুন্দর গলা ওদের ডাকে ডাক কি সুন্দর গলায় ডাকে কখনও ঝামেলা করে কখনও খাবার নিয়ে কাড়াকাড়ি করে কখনও এর ঠোঁটের খাবার ওকে দিচ্ছে কেউ কখনও কারুর বাচ্চাকে খাওয়াচ্ছে আবার কেউ মারপিট করছে ঝামেলা করছে আবার কেউ কাউকে তার উড়িয়ে তাড়িয়ে নিয়ে যাচ্ছে এরকমই কি মানে যে যার খাবার নিয়ে আর কি মারপিট করতো কখনও কখনও খাবার নিয়ে মারপিট করছে কখনও বাচ্চা নিয়ে মারপিট করছে খুব ভালো লাগে তখন দেখতে জিনিসগুলো আর ওরা তো আমি তো প্রত্যেকদিন আমার ছাদে যখন কিছু টিপস খাবার টাবার দিই তখন ওরা প্রায় ওরকম প্রত্যেকদিন ওরা বলতে গেলে আসে তো তখন খুব ভালো লাগে যে মানে ওরা তো আর সব সময় খাবার খুঁজতে বেরোতে পারে না কারণ ওরা সব সময় তো উড়ে উড়ে বেড়ায় তো ওরা নির্দিষ্টভাবে খেতে পারে না তেমনই ওরা খুব ভালো আর খুব সুন্দর খাওয়ার সময় মারপিট মানুষ যেরকম খাওয়ার সময় মারপিট করে গণ্ডগোল করে ওরাও ওরকম নিজেদের মধ্যে মিলেমিশে থাকে তেমনই খুব ভালো